একটি ভালো পোলট্রি ফার্ম তৈরি করতে গেলে সবার আগে একটা ভালো জায়গা চাই যে জায়গাটা পেলে সেখানে মুরগিগুলোকে খুব ভালোভাবে রাখা যায় এবং সেখানে তাদেরকে খুব ভালোভাবে খাবার দেওয়া যেতে পারে কারণ জায়গা যদি বড়ো না হয় সেখানে যে কোনো মুরগি বলুন ভালো করে রাখা যাবে না তো তার জন্য একটা বড়ো জায়গা দরকার যেখানে মুরগিদেরকে ভালোভাবে রাখা যায় এবং মুরগিদেরকে ভালো করে স্বাস্থ্যবান রাখার জন্য তাদেরকে ভালো ভালো খাবার দিতে হবে যাতে সেই খাবার খেয়ে তারা খুব ভালো স্বাস্থ্যবান থাকে এবং সরকারের কাছ থেকে আমি যে সমস্ত স্কিমগুলি পাচ্ছি পোলট্রি ফার্মকে আরও বড়ো করার জন্য সেই স্কিমগুলো আমার কাছে খুবই সাহায্য এবং এই স্কিমগুলি সাহায্যে আমি আমার পোলট্রিকে আরও পোলট্রি ফার্মটিকে আরও ভালোভাবে বিস্তার লাভ করতে পারছি এবং এই পোলট্রি ফার্মে মুরগিদের যে ডিমগুলি পাই আমি সেই ডিমগুলি আমি আরও ব্যবসার কাজে লাগাতে পারছি ডিমগুলোকে আরও আমি দোকানে নিয়ে যেতে পারছি এবং আমার এইখানে দাবি বা সুপারিশ বলতে সেরকম আর কিছুই নেই এবং আমি চাই যে কি আমি সরকারের কাছ থেকে যে সুবিধাগুলি পাচ্ছি সেই সুবিধাগুলি আমার পোলট্রি ফার্মকে আমি আরও বড়ো করতে চাই